আপনি কি মাঝবয়সি গোষ্ঠীর একজন অংশ হ্যাঁ আমি মাঝবয়সি গোষ্ঠীর একটা অংশ আমাদের এখানে দুটো গোষ্ঠী হয়েছে এবং দুটো গোষ্ঠী খুবই বিভেদ মানে এরা একে দেখতে পারে না ওরা ওকে দেখতে পারে না কিন্তু আমরা নিজেরাই বিভেদ করিয়ে দুটি গোষ্ঠী কারণ এইরকম গোষ্ঠী বিভেদ করা উচিৎ নয় কারণ এর পরে যারা ছোটো ছোটো শিশুরা বড়ো হবে তারাও তো দেখে এইটি শিখবে তাই এটি থেকে উভয় প্রজন্ম সাধারণত একই এ প্রজন্মের মধ্যে পার্থ্যক পরিচালনা করায় এটি এটি করা উচিৎ নয় একমাত্র উচিৎ নয়